হ্যাঁ আমার কাছে যে জিনিসটা রয়েছে তা নিয়ে নেতিবাচক বলতে গেলে তো সেটা একমাত্র ফোন ছাড়া অন্য কিছু হতেই পারে না কারণ ফোন এখন যতটা ভালো তার থেকেও খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে যেমন ফোন ফোন থেকে অনেক কিছু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা হঠাৎ অন্য কেউ চুরি করে নিচ্ছে তাছাড়া ফোন সোশ্যাল মিডিয়ায় এখন কিছু খারাপ ঘটনা সবার সামনে দেখা যাচ্ছে আর সত্যি কথা বলতে ফোনে তো রিচার্জ করে করে মানে আমার সব পকেটে যা টাকা ছিল সব চলে গেছে ঠিক আছে প্রতি মাসে রিচার্জ করা মানে একটা মাথা যন্ত্রণার ব্যাপার আর কি তাই ফোন আমার কাছে মানে ব্যবহার করাটা হয়তো আমার পক্ষে আর কিছুদিন পর অসাধ্যকর ব্যাপার হয়ে যেতে পারে